আমার প্রিয় খেলা লুকোচুরি আমি এই খেলাটি ছোটোবেলা থেকে করতে ভালোবাসি কারণ এই খেলা খুব মজা আর এই খেলায় আমার খুব ভালো লাগে এই খেলাতে যে চোর হয় সে সবাইকে খুঁজে বার করে আর যারা এই খেলাটিতে থাকে তারা সবাই লুকোতে যায় আর যে চোর হয় সে সবাইকে খুঁজে বার করে এই খেলাটি খুব মজার খেলা আমার তো খুবই ভালো লাগে এই খেলাটি করতে আমি সময় পেলে এখনো এই খেলাটি করি আমি এই খেলা করতে খুব ভালোবাসি